আমার এলাকায় কাছাকাছি একটি হাসপাতাল আছে এখান থেকে প্রায় এক কিলোমিটার সেই জায়গায় একটা স্বাস্থ্যকেন্দ্র আছে এবং সেখানে সহজেই আমরা যেয়ে কোনও কিছু অসুবিধা হলে সেখানে ছুটে যেয়ে আমরা চিকিৎসা নিতে পারি চিকিৎসা করাতে পারি এবং সেখান থেকেও সাত কিলোমিটার দূরে একটা হসপিটাল আছে সেখানেও সেখানে কেন্দ্রস্থানও খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানে একটা পশুদের জন্য হসপিটালও রয়েছে সেটাও এখান থেকে পাঁচশো মিটারের মধ্যেই রয়েছে সেই কারণে আমরা মানুষের এবং পশুর দিক থেকেও আমরা সমস্ত ভাব থেকে চিকিৎসা করাতে পারি এবং সুস্বাস্থ্য থাকতেও পারি